আমাদের এখানে প্রিয় সাঁতারের গন্তব্য আছে আমাদের এখানে পুকুর আছে কারণ আমাদের এখানের মা কাকিমারা পুকুর ছাড়া তারা কাজ করতে পারেন না তারা কাচা ধোয়া মুখ ধোয়া চান সব কিছু এখানে গ্রামেতে পুকুরে যেয়ে উনারা করেন বলেন পুকুরের জল নাকি খুব স্বচ্ছ পরিষ্কার পুকুরের জলেতে যদি চান করা হয় খুব আরাম পাওয়া যায় আর মা ঠাকুমারা তো হাঁড়ি কড়া মাজে ওনারা পুকুরে যেয়ে তারা হাঁড়ি কড়া মাজেন তাই পুকুরে যদি করা হয় এসব কাজগুলো খুব সুবিধা হয় আমাদের এলাকার জলাশয় আছে এখানে আমাদের এলাকায় নদী আছে সেখানে সাঁতার কাটতে যাওয়া হয় কারণ আমাদের এখানের ছেলে মেয়েরা সব সাঁতার কাটতে ভীষণ ভালোবাসেন মা ঠাকুমারা কাকিমারা সবাই বলে থাকেন যে সাঁতার কাটো সাঁতার কেটে কেটে চান করো কিন্তু ভিতরে চলে যেও না ভিতরে চলে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি সাঁতার কাটতে হয় সামনের জলে সাঁতার কাটো আর আমরা যখন ছোটোবেলায় সাঁতার কাটতে যেতাম পুকুরে তখন আমাদের একজন করে বাড়ির লোকেরা দাঁড়িয়ে থাকত কারণ ছোটো ছোটো বাচ্চা তো সাঁতার কাটলে যদি ভিতরের জলে ডুবে যায় সেই কারণে আমাদের একজন করে বাড়ির লোকেরা দাঁড়িয়ে থাকত আর আমরা সাঁতার কাটতাম পুকুরে বা নদীতে সাঁতার কাটতে ভীষণ ভালো লাগে খুব ভালোবাসি আমরা সেটাকে আনন্দ উপভোগ করি আমরা যখন সাঁতার কাটতে যেতাম পাড়ার পাশের বাড়ির মেয়েদেরকেও সব ডেকে নিয়ে যেতাম ওদেরকে বলতাম চল আমাদের সাথে আমরা সবাই একসাথে আজকে চান করব ঘরে কেউ চান করব না সবাই মিলে আমরা সেই পুকুরে যেতাম পুকুরে যেয়ে সাঁতার কাটতাম মাঝে মাঝে নদীতে যেতাম নদীতে যেয়ে সাঁতার কাটতাম